হ্যালো হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এর সমস্ত কিছু আমার স্টকে আছে হ্যাঁ ওটাও আছে হ্যাঁ ছবি ছড়া ইংলিশ বাংলা দুটোই আছে বড়টা এই মুহূর্তে স্টকে নেই তো মোটামুটি অর্ডার দিলে আমি এনে দিতে পারব হ্যাঁ হ্যাঁ সেগুলো সবগুলোই আমার স্টকে আছে বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র মোটামুটি সমস্তগুলোই পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ না এই এ সাহিত্য সম্রাটগুলো আছে আপনার ওই যেটা আপনি বড় মহাভারতটা বলছেন ওটা আমরা অর্ডার দিলে এনে দিতে পারব হ্যাঁ হিন্দুশাস্ত্র পাওয়া যাবে না না আপনি দোকানেও আসতে পারেন বা অনলাইনে যদি অর্ডার করেন আমাদের অনলাইনে অর্ডার হয়ে যাবে হ্যাঁ আধো হ্যাঁ আদর্শ লিপিও আছে আচ্ছা আচ্ছা হিন্দি বই হিন্দি তাহলে বলবেন হ্যাঁ তাহলে এনে দেব ঠিক আছে তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা আপনি আসবেন না হয়ে যাবে

হ্যাঁ ছাড় পাওয়া যাবে যেহেতু আপনার আপনি কতটা কী নিচ্ছেন তার উপরে কিছু কিছু পার্সেন্টেজ ছাড় দেওয়া হচ্ছে এখন আমাদের পুরো পার্সেন্টেজের উপরে হয়ে যাবে